বাইকে করে অনেক জায়গায় ঘুরতে যাওয়া যেতে পারে তারা মধ্যে বড়ো রাস্তা বলতে এখান থেকে পাহাড়ি অঞ্চলে যাওয়া যেতে পারে যেমন কলকাতা থেকে দার্জিলিং অনেক বড়ো রাস্তা যেখানে রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক ভয় বা ঝুঁকির প্রবণতাও থাকে এবং বাইকে করে ঘুরতে যাবার সময় বাইকের জন্য তেল আগে থেকে সঞ্চয় করে রাখা উচিৎ এবং তার এলাকায় খাওয়ার জলের ব্যবস্থা খুব কম থাকায় ও খাবারের ব্যবস্থা খুব কম থাকায় আমাদের বাইকে করে খাওয়ারের খাওয়ার খাওয়ারের জল তারপরে এবং ঔষধ নিয়ে যাওয়া উচিৎ যাতে পরিস্থিতিতে সেগুলো কাজে লাগে এছাড়াও শীতকালে দার্জিলিংয়ের পাহাড়গুলোও দেখতে খুব সুন্দর লাগে এবং আমরা তখনই এরকম সৌন্দর্য উপভোগ করতে পারব যখন আমরা বাইকে করে পুরো দার্জিলিংটা ভ্রমণ করতে পারব